আমার এক ভাই আছে আমি তাদের থেকে কিছু আলাদা আবার কিছু কিছু জিনিস তাদের সাথে আমার মিল আছে যেমন আমার ভাইয়েরা আমার থেকে বেশি উচ্চ শিক্ষিত কিন্তু আমার পড়াশোনার সুযোগ বেশি হয়নি আর ভাইয়ের সাথে আমার মিল হল আমরা দুজনেই সত্যি কথা বলতে ভালোবাসি আমরা একসাথে কাজ করতে ভালোবাসি আমরা পরিবারকে আগলে রাখতে ভালোবাসি এবং সবার কথা শুনে চলতে ভালোবাসি আমি আমার ভাইকে খুব বেশি ভালোবাসি আর সেও আমাকে খুব বেশি ভালোবাসে তাই আমরা দুজনে মিলে একসাথে পরিবারকে আগলে রাখি এবং নিজের নিজের কাজের মাধ্যমে পরিবার এবং সমাজের কীভাবে উন্নতি সাধন করা যায় তা লক্ষ রাখি